হ্যালো হ্যাঁ ওলা ক্যাব বুক সেন্টার থেকে বলছেন আচ্ছা আমার একটা গাড়ির দরকার ছিল গত আগামী ছাব্বিশ তারিখে দশটা নাগাদ আচ্ছা তো আপনার এখানে কী কী গাড়ি পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমি যদি মারুতি সুজুকিটা নিই ওটা কীরকম ভাড়া পড়বে আর যদি আমি স্করপিও নিই কীরকম ভাড়া পড়বে আচ্ছা আচ্ছা সুজুকিতে আটশো টাকা আর স্করপিওতে বারোশো টাকা আচ্ছা আচ্ছা তা এসি এসি পাওয়া যাবে না নন এসি আচ্ছা আচ্ছা যেটা আমি চাইবো আচ্ছা ঠিক আছে তা নন এসি হলে খুবই ভালো হয় তো নন এসির কীরকম কী দাম রয়েছে আচ্ছা ছশো টাকায় হয়ে যাবে তাহলে খুবই ভালো তা আমার জন্য তাহলে মারুতি সুজুকিটাই থাক আচ্ছা আমি হিঙ্গলগঞ্জ থেকে বসিরহাট যাবো কীরকম ভাড়া পড়তে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা আ ও আচ্ছা আপনাদের কিলোমিটার হিসাবে ভাড়া তাই তো আচ্ছা আচ্ছা ছা ঠিক আছে তা আনুমানিক একটা বলুন কত কি খরচ হতে পারে আমার আচ্ছা দুশো টাকায় হয়ে যাবে আচ্ছা তাহলে ওটা কনফার্ম করে নিন না আমার অর্ডারটা আর আমার টাইমে যাওয়াটা খুব দরকার আছে ওই দিনে তো দশটার সময় আমি টাইম ঠিক করছি যেন দশটার মধ্যেই আমাকে পিক আপ করতে গাড়ি চলে আসে যাওয়াটা খুব মানে গুরুত্বপূর্ণ